পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটি জেলা এখানে বিভিন্ন ভাষাভাষী জাতির উপজাতি গোষ্ঠীর মানুষ বসবাস করেন এখানে বেশিরভাগ উপজাতি গোষ্ঠীর মানুষের বসবাস তাই এখানে বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান যেমন টুসু বাঁধনা আবার হিন্দুদের চরম গাজন শিবরাত্রি আবার মুসলিমদের কারবালা বিভিন্ন ধরনের উৎসব পালিত হয় এছাড়াও আর বিনোদনমূলক অনুষ্ঠানগুলির মধ্যে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিভিন্ন যেমন মঞ্চে মঞ্চস্থ হয়ে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলিও মানুষ দেখার জন্য মানুষ ভিড় জমে এবং সেটি বেশ উপভোগ করেন আবার খেলার পার্কও মোটামুটি রয়েছে যেমন সুভাষ পার্ক সায়েন্স মিউজিয়াম ডিয়ার পার্ক ইত্যাদি আছে এছাড়াও পুরুলিয়াতে একটি থিয়েটারও রয়েছে থিয়েটারটি হল এসএনবি পুরুলিয়া এখানেও মানুষ বিনোদনের জন্য বন্ধুদের সাথে আবার পরিবারের সাথেও বিনোদন উপভোগ করার জন্য এখানেও আসে